হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ এটা ফুল দোকান আছে হ্যাঁ কোন কোনখান থেকে বলছেন বলুন তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার তো না না আমি আপনার মালটা রেডি করে রাখছি এখন আপনারই মাল রেডি হচ্ছে ঠিক আছে একটু যেতে হয়তো দেরি হবে আচ্ছা কী কী মাল কী হ্যাঁ হ্যাঁ আমি যতটা পারব তাড়াতাড়ি আমার লোকজন আসুক এলে আপনাকে আমি চলে যাচ্ছি আপনার চিন্তা করতে হবে না ঠিক আছে গেলে কি পেমেন্টটা পেয়ে যাব না কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁঁ আমি মোটামুটি যতটা পারছি আমি আমি লোকজন নিয়ে যাচ্ছি ঠিক আছে এই আপনার হচ্ছে হ্যাঁ তার সঙ্গে কি মালা মালা কটা ছিল বলুন তো পঞ্চাশটা ইয়ে আপনার হচ্ছে মালা কটা ছিল ও আচ্ছা আর রজো হ্যাঁ হ্যাঁ সব সব মাল রেডি আছে আপনারই মাল রেডি করছি হ্যাঁ ঠিক আছে আমি যতটা পারি যাচ্ছি শেষ করে দিচ্ছি দি গিয়ে রেডি করে দিচ্ছি ঠিক আছে